আজ থেকে পাঁচদিন আগে আমি একটি এসি কিনেছিলাম যেটি আমি পুরুলিয়া মোহন ইলেকট্রনিক্স দোকান থেকে কিনি সেই এসিটি যে পরিমাণ দাম সেই দামের অনুপাতে তার গুণমান অত্যন্ত ভালো এবং খুব তাড়াতাড়ি একটি রুমকে খুবই তাড়াতাড়ি ঠান্ডা করে তোলে এবং বিল এর যে এসিটা চালানোর যে বিল সে বিলটাও খুব কম ওঠে এবং এসিটাও খুব হালকা ওজনও বেশি নয় দেড় টনের এসি অন্য এসির তুলনায় এর ওজন অনেকটাই কম